আমাদের এখানে তো এখন বড়ো বড়ো শপিং মল হয়ে গিয়েছে এখন আমরা এখানে শপিং মলেই কেনাকাটা করি এবং যখন পয়সা হচ্ছে কম থাকে তখন আমরা বাইরের ফুটপাত থেকেও কিছু কেনাকাটা করি কেনাকাটা করার জন্য আমাদের শপিং মলে ঘুরে ফিরে কেনাকাটা করি যেখানে যখন জিনিসপত্রের দাম কম হয় তখন সেখান থেকে আমরা কেনাকাটা করি ঘোরাঘুরি করে চারিদিকে আমরা যে হচ্ছে পাঁচ জায়গায় শুনি যে কোন জায়গায় কীরকম আর কি জিনিসের দাম কম আছে কোন জায়গায় দাম বেশি বলছে সে যেখানে আমরা কম পাই সেখানেই আমরা কেনাকাটা করি এখন পুজোর কেনাকাটা চলছে এবং এক পুজোর কেনাকাটা শেষ হয়েও গেছে অনেকের অনেকের বাকি আসে যেখানে আমরা কম দামে পাচ্ছি সেখান থেকেই কেনাকাটা করেছি আমরা গিরে ভ্রমণের জন্য আমরা উত্ত স উত্তম হচ্ছে গাড়িতে যাই ভ্যানে টোটোয় অটোয় বাসে গিয়ে আমরা এখানে সেখান থেকে ঘুরে আসি এটুকুই বলার ছিল আমার